আমার জীবনের অবসর সময় আমি অনেক রকমভাবেই কাটিয়ে থাকি এবং অবসর সময়গুলি কাটাতে আমার খুবই ভালো লাগে যেমন ধরুন আমি যে কোনও ইলেক্ট্রনিক্স জিনিস বানাতে ভালোবাসি তাই অবসর সময় বেশিরভাগ সময়ই আমি ইলেক্ট্রনিক্স গ্যাজেট বানিয়ে থাকি বিভিন্ন ধরনের নতুন নতুন ছোটোখাটো গ্যাজেট বা কোনোও ধরনের যন্ত্রপাতি বানিয়ে থাকি যেগুলি বানাতে আমার খুবই ভালো লাগে এবং বানাতে খুবই আমি আমি আগ্রহী থাকি সব সময় তাছাড়া অবসর সময়ে আমি এবং আমার বন্ধুরা আড্ডা দিতে খুবই ভালোবাসি প্রত্যেক সপ্তাতেই অবসর সময় কাটানোর জন্য আমার বন্ধুরা এবং আমি মিলে সকলেই আড্ডার একটি আসর জমিয়ে থাকি বিকেলের দিকে বিকেল থেকে রাত্রির আটটা দশটা পর্যন্ত আমাদের আড্ডার আসর চলতে থাকে তাছাড়া পরিবারের সাথে অবসর সময় কাটাতেও আমার খুবই ভালো লাগে আমার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি যদি একসাথে থাকেন আমার খুবই ভালো লাগে পরিবারের যখন সকল ব্যক্তি একসাথে থাকেন নানা ধরনের নিত্যনতুন পদ রান্না করা হয় তাছাড়াও কোথাও ঘুরতে যাওয়া হয় পরিবারের সকলের সাথেই সময় কাটাতে খুবই ভালো লাগে তাছাড়া যে সমস্ত সৃজনশীল কার্যকলাপ রয়েছে গাছপালা রো রোপণ করা তাছাড়া সামাজিক যে জনকল্যাণের কাজগুলি রয়েছে সেই কাজগুলি করতেও আমার খুবই ভালো লাগে এই কাজগুলি করতে খুবই আমি আগ্রহী কারণ এই তো সমস্ত কাজের মধ্যে দিয়ে আমার তো অবসর সময় কেটেই যায় তাছাড়া সমাজের যে সমস্ত দুঃস্থ মানুষ রয়েছেন তাদেরও অনেক উপকারে লাগে তাছাড়া সামাজিক মিডিয়া বা বাইরে ঘুরতে যাওয়া আমার খুবই ভালো লাগে বাইরে ঘুরতে গিয়ে কোথাও ফোটোগ্রাফি করা কোথাও নোহ নিত্যনতুন জিনিস দেখে তার ফোটো তুলে সংরক্ষণ করে রাখা বা কোনোও ভিডিও করে রাখা সেটি পরে দেখে আনন্দ অনুভব করা এগুলি আমার খুবই ভালো লাগে এবং অবসর সময়ে বিশ্রামও মাঝে মাঝে করে নেওয়া অবশ্যই ভালো বিশ্রামও আমি মাঝে মাঝে করে থাকি অবসর সময়ে তাছাড়া অবসর সময় বলতে সকালের দিকে ফাঁকা টাইম পেলেই আমরা অবশ্যই যোগব্যায়াম করে থাকি যোগব্যায়াম এই জন্যই করি কারণ যোগব্যায়াম করলে আমাদের শরীর যেমন সুস্থ থাকে শরীরের সাথে সাথে আমাদের মনও অনেক সুস্থ থাকে যোগব্যায়াম আমাদের শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই অনেক উপকারে কাজে লাগে তাছাড়া ফিটনেসের যে সমস্ত উপায়গুলি রয়েছে মাঝে মাঝে আমি জিমে যাই অথবা প্রত্যেকদিন সকালবেলায় সকাল ভোরের মাঠে ছুটে আমরা অবসর সময় কাটিয়ে থাকি ভোরবেলায় ছুটতে গেলে আমাদের শরীর অবশ্যই ভালো থাকে শরীরের সাথে সাথে আমাদের মনের যে চিন্তাভাবনাগুলি রয়েছে সে সমস্ত চিন্তাভাবনা থেকে আমরা দূরে থাকতে পারি তাছাড়া ভোরের বাতাস শরীরে লাগলে নানা ধরনের রোগব্যাধি থেকে আমরা মুক্তিলাভ করে থাকি তাই আমি আমার অবসর সময়গুলি বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স গ্যাজেট তাছাড়া বন্ধু পরিবার এবং সৃজনশীল কার্যকলাপ বিশ্রাম নেওয়া যোগব্যায়াম ফিটনেস তাছাড়া বাইরে ঘুরতে যাওয়া ইত্যাদির মধ্য দিয়েই কাটাতে ভালোবেসে থাকি